গ্রামীণ কৃষিতে দক্ষ শ্রমিক খুঁজে বের করা এবং ধরে রাখার ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে বেশ কিছু যেমন কৃষিকাজ সারা বছর ধরে হয় না কারণ প্রথম দিকে খুব অল্প অল্প কাজ থাকে এবং যাদের যাদের কাজ তারা বাড়িতে নিজেরাই করে নিতে পছন্দ করে কারণ বাইরে যখন শ্রমিক দিয়ে কাজ করানো হবে যে টাকা দেওয়া হবে এবং তার কাছে হয়তো সেই টাকা থাকবে না দেওয়ার মতো কারণ চাষের আয়টাই তাদের আয় সুতরাং শ্রমিকদের টাকা দিতে গেলে অনেক সময় চাষের যে ফল হয়ে যে লাভটা হবে তার চেয়েও বেশি টাকা চলে যায় সেক্ষেত্রে গ্রামের মানুষ বেশিরভাগ তারা বাইরের কাজ খুঁজে নিচ্ছে কৃষিকাজের চেয়ে সেই জন্য কৃষিতে অনেক সময় দক্ষ শ্রমিক খুঁজে বের করা মুশকিল হয়ে যাচ্ছে আবার বর্তমানে শ্রমিকদের বর্তমান মজুরি ছেলে এবং মেয়েদের আলাদা এখানে গ্রামের কৃষকদের ছেলে এবং মেয়েদের মজুরি হচ্ছে মেয়েদের মজুরি তিনশো পঞ্চাশ টাকা এবং ছেলেদের মজুরি চারশো পঞ্চাশ টাকা আবার এছাড়াও বিভিন্ন কারখানায় ছেলে এবং মেয়েদের মজুরির বৈষম্য রয়েছে ছেলেদের মজুরি সেখানে দৈনিক তিনশো তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত এবং মহিলাদের মজুরি দৈনিক দুশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত